প্রথমে আমি পড়াশোনা করতে ভালোবাসতাম তারপর আমি সোনার কাজে ঢুকি সোনার কাজ করার পর কিছুদিন করার পরে যাইহোক কাজটা বন্ধ হয়ে যায় ওই কারণে আমি কাজ হারাই তারপর আমাকে আমার এক পাড়ার দাদা বলল যে তুই আসবাবপত্রের দোকানে কাজ করবি আমি বললাম হ্যাঁ করবো কিছুদিন যাওয়ার পরে আসবাবপত্রের দোকানে ঢুকলাম সেখানে ঢোকার পরে নতুন মিস্ত্রির সঙ্গে যোগাযোগ হয় বা মালিকের সঙ্গে যোগাযোগ হয় তারপর মিস্ত্রির সঙ্গে থেকে কাজ শিখলাম কাজ শেখার পরে অন্য দোকানে গিয়ে আমি নিজে হাতের কাজ করলাম কাজ করার পরে আমার কায়দাকানুন যাইহোক বাইরে নাম হয়েছে এখন আমাকে নানারকম দোকান থেকে ডাকে বা এখন খাট

পেশা বলে আমি